আমাদের এলাকায় বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে যার মধ্যে বেশ কিছু ধর্মীয় স্থান রয়েছে নদী বাঁধ ছোট পাহাড় এগুলি প্রাকৃতিক আকর্ষণীয় স্থান আমাদের এলাকায় সাধারণত বিভিন্ন ধর্মের লোক বসবাস করে থাকেন সেই কারণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এখানে দেখা যায় এলাকার লোকেদের নিজেদের সংস্কৃতির মাধ্যমে জীবনযাত্রার মান নির্ধারণ করে থাকেন বিশেষত তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাসী এছাড়া এলাকায় যেহেতু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেইজন্য বিভিন্ন কলাভবনও রয়েছে বেশ আকর্ষনীয় এছাড়া বিভিন্ন বড় বড় শপিংমলও রয়েছে যেইগুলিতে সাধারণত প্রায়ই লোকেরা কেনাকাটা করতে থাকে এছাড়া বিভিন্ন ছোট ছোট উদ্যানও রয়েছে সে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় পর্যটকেরা বিভিন্ন ঋতু পরিবর্তনের জন্য এলাকায় বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে থাকে প্রায় সমস্ত ধরনের ধর্মীয় লোকের বসবাসের কারণে প্রতিটি ধর্মের লোকেদের বিশেষ বিশেষ উৎসব পালন করা হয়ে থাকে উৎসবের সময়েও বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান লক্ষ্য করা যায় বিভিন্ন মেলা ইত্যাদি আকর্ষণীয় হয়ে থাকে এছাড়া খাদ্যপ্রেমী মানুষ এখানকার বিভিন্ন ধরনের আলাদা আলাদা মুখরোচক খাবারের স্বাদ গ্রহণ করতে এসে থাকেন